একটি মেয়ের জীবনে সন্তান প্রসব করা খুবই আনন্দদায়ক কথা এক একটি মেয়ে দশ মাস দশ দিন তার গর্ভে তাদের নিজেদের সন্তানকে ধারণ করে যখন প্রথম তার সন্তানের মুখ দেখে তখন তার মেয়েটির জীবনে যে আনন্দ বা খুশি দেখা সেটি বলে বোঝানোর মতো ভাষা থাকে না তার বাচ্চা বা সন্তান প্রথমেই যখন চোখ মেলে পৃথিবীর আলো দেখে সেটা একটা মায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার সন্তানের জন্য তাই নবজাত শিশু জন্মগ্রহণের পর দেখা যায় যে তাদের বিভিন্ন আচরণ তৈরি হয় প্রথমেই সে বিভিন্ন দিকে তাকায় চোখ মেলে বিভিন্ন জিনিসকে দেখার চেষ্টা করে কিন্তু তারপর আস্তে আস্তে তার বৃদ্ধি বিকাশ ঘটতে থাকে ছোটো খাটো কোনও জিনিস হোক বড়ো কোনও জিনিস হোক আস্তে আস্তে সেই জিনিসগুলোকে ধরার চেষ্টা করে আদো আদোভাবে হাসে বিভিন্ন মানুষের দিকে তাকায় বিভিন্ন জিনিসের দিকে তাকায় জিনিসগুলোকে দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করে এবং বর তার পাশে বড়োরা কোনও কথা বললে সেই কথাকে বোঝার চেষ্টা করে শোনার চেষ্টা করে হাসে প্রতিক্রিয়া করে কাঁদে এই জিনিসগুলো ঘটতেই থাকে এক বছর বয়সের মধ্যে শিশুদের যে বৃদ্ধি বিকাশ ঘটে তার মধ্যে প্রথমেই তাদের দেখা যায় যে কোনও জিনিসকে ধরতে যাচ্ছে বা হামাগুড়ি দেয় আস্তে আস্তেই প্রথমেই সে পারে না প্রথমে সে দৃষ্টি মেলে দেখে এবং সে চেষ্টা করে বিভিন্ন রাগ কান্না হাসি এইগুলোকে বের করার ছ মাস পর তার ছোটো ছোটো দাঁত বেরোয় সেই দাঁত দেখে তার মা অনেক খুশি হয় আস্তে আস্তে হামাগুড়ি দিতে থাকে ইত্যাদি লক্ষ্য করা যায় এই আচরণগুলির মধ্যে তার মা তাকে নতুন কিছু শেখানোর চেষ্টা করে কোনও বড়ো কোনও জিনিসকে ধরতে তো পারবে না তাই ছোটো জিনিস দিয়ে তাকে ধরা শেখায় আস্তে আস্তে তাকে কথা বলানো শেখানো হয় বিভিন্ন হাত পা নাড়ানো শেখানো হয় এবং সে আস্তে আস্তে হামাগুড়ি দেয় চলার চেষ্টা করে আস্তে আস্তে তাকে বৃদ্ধি বিকাশের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় এই সময় তারা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন হাতের সামনে যা জিনিস থাকে তা মুখে ঢোকানার চেষ্টা করে ছোটো মা বাচ্চা বোঝে না কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না তার সত্ত্বেও তারা মুখের মধ্যে প্রবেশ করায় কিন্তু মায়েদের লক্ষ্য রাখতে হবে যাতে বাচ্চারা সেই জিনিসকে যাতে মুখের মধ্যে প্রবেশ না করায় এতে বাচ্চার শারীরিক ক্ষতি দেখা যেতে পারে তাই একটা মাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার সন্তানের প্রতি সব সময় নজর রাখতে হবে যাতে তার সন্তান কোনও বিপদের মধ্যে প্রবেশ না করতে পারে